আমার বাড়ির বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমার কাছে সেভাবে বলতে গেলে কোনো টিপস নেই প্রাকৃতিক উপায় আছে কারণ আমার বাড়িতে অনেক ফলের গাছ আছে যেই ফল বা ফুলেরও গাছ আছে যে ফল খাবার জন্যে পেকে গেলে খাবার জন্যে পাখিরা নিজেদের টানেই নিজেরা চলে আসে আর ফুল তো রয়েছেই ফুলের জন্যে অনেক প্রজাপতি অনেক পাখিও আসে সে কারণে তাদেরকে আলাদা করে ডাকতে হয় না তবে হ্যাঁ কিছু কিছু সময় যেমন কিছু গুঁড়ো দানা শস্য থাকে সেগুলোকে দিয়ে ওদেরকে খাবার দিই কিছু পাখি আছে যেমন কাকেদের খাবার দেওয়ার জন্যে কিছু ঘরের থাকে রুটি পাউরুটি বিস্কুট এগুলো ভেঙেও ওদেরকে খাবার দেওয়ার জন্যে আমি ডাকি এগুলোকে টিপস বলে কি না আমি বলতে পারবো না তবে ওদেরকে ডেকে খাবার দিতে আমার খুব ভালো লাগে আর আমার গাছের ফল সব সময় যে ভালো লাগে সেটা বলবো না তবে ওরা আসে আমার গাছের ফল খেতে আমার গাছের বা আমার যে বাগান আছে সেই বাগানটা হয়তো ওরা খুব ভালোবাসে তার জন্যই ওরা আসে